কিছু মিষ্টির তালিকাগুলি হলো যেমন জিলিপি কাজু বরফি তারপর রসগোল্লা কালাকাঁদ হালুয়া ল্যাংচা রাজভোগ পায়েশ রসমঞ্জুরী রসমালাই আমৃতি লাড্ডু চমচম ছানা গোল্লা ছানার জিলিপি ছানা ছানার মিষ্টি কাঁচাগোল্লা সীতাভোগ লে তাই মহিম হালুয়া বোঁদের লাড্ডু পেয়ারা বাসন্তী প পাক বালুশাহি রাবড়ি পান্তুয়া শোহান হালুয়া শনপাপড়ি মুড়কি খাজা রসপুলি মিট্টুর দরবেশ মিহিম দানা মিহিদানা